বলছি দিদি তুমি যে লোনটা নিয়েছো সেই লোনটা পরিশোধের ব্যাপারে কী হলো ব্যাংক কি শুনবে যখন লোনটা তুমি নিয়েছো তখন তো ব্যাংক থেকে বলে দিয়েছিলো যে দশ মাসে রিটার্ন করতে হবে লোনটা দশ মাসে পরিশোধ করতে হবে তুমি তো সব কিচু সইসাবুত করে জেনে শুনে তো লোনটা নিয়েছিলে তাহলে এখন এটা বললে কি ব্যাংক শুনবে দশ মাস থেকে বারো মাস হয়ে গেলো এখনও পর্যন্ত লোনটা রিটার্ন হচ্ছে না তাহলে একটু আমার সঙ্গে ব্যাংকে চলো ম্যানেজারের সঙ্গে ডাইরেক্ট বসে কথা বলি তারপর তা নাহলে তুমি আগে এসো গ্রুপে এসো এসে মেয়েদের সঙ্গে কথা বলো বলে তারপরে ম্যানেজারের কাছে যাই চলো ম্যানেজারের সঙ্গে কথা বললে হয়তো কিছু সমস্যার সমাধান করতে পারবো নইলে আমি অযথা চাপ দেবো তুমি আচ্ছা আচ্ছা করবে এই রকমভাবে কি এইগুলো কি কোনো সা তুমি আচ্ছা আচ্ছা করলে কি এই টাকা ফিরে পাবো না ব্যাংক টাকা ফিরে পাবে তাহলে তাহলে তুমি যেদিনকে আসবে সেদিন আমাকে তার এক দিন আগে আমার বলো বললে তাহলে আমি ম্যানেজারের সঙ্গে কতা বলে সময়টা বের করে নেবো নিয়ে সেখানে গিয়ে কথা বলবো ঠিক আছে রাখছি হুম